পশ্চিমবঙ্গের ব্যাঙ্কিং এবং বিমা খ্যাত স্থানীয় সম্প্রদায় বা সমাজের সাতে জড়িয়ে পড়ে এভাবে বা যোগাযোগ করে এভাবে কিছু স্কিম থাকে বা অর্গানাইজেশন সংস্থা থাকে সেখানে এই এগিয়ে বাংলা স্কিম পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক শিক্ষা ঋণ কৃষি ঋণ এধরনের নানান ধরনের ঋণ দেওয়া হয় সেখান থেকে মানুষজন ঋণ নেন এভাবে পশ্চিমবঙ্গে একটা ব্যাঙ্কিং সিস্টেম তৈরি হয়েছে সেই ব্যাঙ্কিং সিস্টেমটা ধীরে ধীরে এসবের মাধ্যমে সুদ লেনদেন সুদ আসল এগুলো দ্বারাই ব্যাঙ্কিং পরিষেবা বাড়তে থাকছে এবং পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক এবং বিমা যেগুলো জীবন বিমা বিবাহ বিমা বয়স বিমা এরকম কিছু বিমা থাকে সেই বিমাগুলির দ্বারাই প্রযুক্তি দ্বারাই ব্যাঙ্কিং পরিষেবা এগিয়ে যাচ্ছে এবং যোগাযোগ মাধ্যম সম্প্রদায় বা সমাজের সাথে জড়িত বা যোগাযোগ করে নিচ্ছে